আমি বিগ বাজার থেকে একটি কুর্তি কিনেছিলাম তার রংটা খুব সুন্দর এবং সেটি আমার খুব পছন্দের একটি রং কাপড়টির গুণগত মান খুব ভালো আর দামটাও খুব কম